হ্যালো এটা কি বচ্চন সিং ধাবা হ্যাঁ বলছিলাম আপনাদের এই রেস্তোরাঁটা কি আজকে খোলা আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি একটা খাব কিছু অর্ডার করতে চাই আ আপনারা কি আমার এই চেতলা অ্যাড্রেসে ডেলিভারি করতে পারবেন

ঠিক আছে তাহলে আপনারা কতক্ষণে ডেলিভারি করতে পারবেন একটু বলবেন হ্যাঁ আমি কিছু চাইনিজ ফুড অর্ডার করতাম তো যদি আপনারা এটা ডেলিভারি করতে পারেন তো খুব ভালো হয় এবং যত শিগগিরি ডেলিভারি হতে পারে তত তাড়াতাড়ি ভালো হয়